হ্যাঁ ডেটা অপারেটর থেকে বলছেন হ্যাঁ বলছি আমার ডেটাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ দেড় জি বি করে ডেটা পাই

একবার এই নাম্বরটা চেক করে দেখুন তো হ্যাঁ যে নাম্বার থেকে আমি ফোন করেছি সেই নাম্বারটাই চেক করে দেখুন হ্যাঁ হ্যাঁ এই নাম্বারটাই

হ্যাঁ কেন শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ সকালবেলায় নেট অন করছি দু একটা ভিডিও দেখছি দেড় জি বি দেট নেট শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ কেন হচ্ছে বলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি লাইনে থাকছি আপনি দেখে বলুন একটু ও এরকম কোনো সিস্টেম তো কই আমি অন করিনি আপনারা কোম্পানি থেকেই বা কেন করেছেন আমি কি রিচার্জ করছি আপনাদেরকে নেটটা দেওয়ার জন্য

না না আমার এই ফোন থেকে কি কিছু কেউ কিছু বলেছিল আপনাকে যে না হ্যাঁ এটা অন করুন বা কি কিছু অফ করুন ওটা হ্যাঁ ফিউচারে যেন এরকম না হয় আর ঠিক আছে রাখছি